ভারতের সবাই চা খেতে পছন্দ করে তার সঙ্গে সঙ্গে আমিও চা খেতে খুবই পছন্দ করি আমাদের পশ্চিমবঙ্গে চা খুবই বিখ্যাত দার্জিলিং টি সবার মুখে মুখে এই নাম ঘুরেই থাকে এবং খুবই সুস্বাদু হয়ে থাকে এই দার্জিলিং টি সেইজন্য সবাই এই দার্জিলিং টি খেতে পছন্দ করে থাকে আমাদের এখানে চা খুবই বিখ্যাত এবং সবাই চা খেতে পছন্দ করে দিনে দু থেকে তিনবার সব মানুষই চা খেয়ে থাকে এবং চা টি খেতে তাদের খুবই ভালো লাগে সাধারণত আমি চা বানানোর সময় প্রথমে গ্যাসে আগুন জালিয়ে নিই তারপরে একটি পাত্রর ওপর পরিমাণ মতো জল দিই পরিমাণ মতো দুধ দিই তারপর দুধ এবং জল ফুটন্ত অবস্থায় আমি চা এবং চিনি দিয়ে দিই এবং তারপরে সেটা কিছুক্ষণ পর্যন্ত আমি রেখে দিই সেটাকে আমি ফুটতে দিই তারপর চা হয়ে গেলে আমি সেটা একটি পাত্রে এবং কাপের মধ্যে ঢেলে বিস্কুট দিয়ে সেটা গ্রহণ করে থাকি